বাইকের যত্ন নেন অবশ্যই আমি বাইকের যত্ন নিই আমি মনে করি বাইক চালানোর মাঝে ক্লান্তি অনুভব অনেকেরই হতে পারে কারণ রোদের তাপমাত্রা যথেষ্ট বাড়লে বাইক চালানোর মাঝে অবশ্যই ক্লান্তিকর হতে পারে লং রুটের জন্য আমি সবসময় বাইকই অনুপ্রাণিত করে থাকি এবং আমি যে যে সতর্কতাগুলো পালন করে থাকি বা মেনে চলি সেগুলো হচ্ছে সবসময় নিজের কাছে একটা লাইসেন্স রাখার চেষ্টা করি যাতে কোনও জায়গায় বিপদে আমাকে না পড়তে হয় যাতে বিপদে পড়লে পুলিশের কাছ থেকে আমরা হেল্প পেতে পারি দ্বিতীয়ত হচ্ছে বাইক চালানোর সময় ফোনে কথা বলাটা আমি একদম পছন্দ করি না এটা থেকে দূরত্ব বজায় রাখাটা আমি মনে করি সবথেকে জরুরি বা রাস্তা পারাপার হওয়ার সময় বাইক নিয়ে ফোনে কথা বলা বা অমনোযোগী হওয়াটা কখনোই উচিত না দ্বিতীয়ত আমি তৃতীয়ত আমি যেটা সতর্কতা অবলম্বন করে রাখি সেটা হচ্ছে হেলমেট মাথায় অবশ্যই হেলমেট পরে থাকা উচিত যাতে মাথার কোনও আঘাত না লাগে দ্বিতীয়ত হচ্ছে রাস্তার সিগনাল আমাদের যে সবুজ লাল হলুদ যে সিগনালগুলো দেখে আমরা রাস্তা পারাপার হই সেগুলো বাইক চালানোর সময় অবশ্যই মনে রাখা উচিত বলে আমি মনে করি